হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলুন

দেখুন আমাদের ট্রাভেলসে মাকা মা কালী ট্রাভেলসের আমাদের ট্যুর হচ্ছে পুরীর ট্যুর হচ্ছে মা কালী ট্রাভেলসে তোমার পঁয়তিরিশশো টাকা করে পড়ছে পার হেড ঠিক আছে এবারে এবারে আপনি বলুন যে আপনি একা যাবেন না ফ্যামিলি নিয়ে যাবেন সেটা তাহলে সেরকম সিট বুকিং করবো হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একা গেলে ওই পঁয়তিরিশশো টাকা করেই পার হেড হ্যাঁ পুরী যেখানে যেখানে হ্যাঁ না সেগুলো আপনাকে আমরা শুধু জাস্ট নিয়ে যাবো পুরী নিয়ে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া দেবো তিন টাইম তোমার তিন টাইম খাওয়া দাওয়া দেবো তারপর বাদ বাকি এবারে তোমার ঘোরা খরচা আপনার হাতে কো বহন করতে হবে তোমার চার দিনের ট্যুর হবে

এবারে আপনি বলুন যে একা যাবে না ফ্যামিলি নিয়ে যাবেন সেটা আপনি বলে দিন একা গেলে তো তোমার সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকাই পড়বে হুম হুম হুম হ্যাঁ হোটেল খাওয়া দাওয়া সব আমাদের এবারে আপনাদের স্পট যে কটা ঘুরবেন সে কটা আপনাদের খরচায় ঘুরতে হবে হুম হ্যাঁ সেগুলো আপনাদের বহন করতে হবে মানে বা আমরা যতোটা স্পট ঘোরাবো সে কটা আমাদের এতে বাদ বাকি আপনাকে বহন করতে হবে হুম ঠিক